আমার বিশেষ গুণ বলতে আমি মানে রান্নাও করতে জানি এমনি বাড়ির সব কাজই জানি কিন্তু বিশেষভাবে বলতে গেলে আমার আমি সেলাই শিখেছি এবং বিউটিশিয়ানের মানে সুন্দর পরিচর্চার সুন্দর পরিচর্চা করা করাও শিখেছি এবং আমি চাই যে আমি যেহেতু আমার পড়াশুনা চলছে আমি পড়াশুনা করতেও খুব ভালোবাসি আমার পড়াশোনা চলাকালীনই আমি চাই আমি বিউটিশিয়ানের কাজ শিখেছি তাই চাই আমি সেটাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে এখন আমি এখন অনেকগুলোই ব্রাইড মানে বউ সাজিয়েছি তবু আমি চাই এটাকে একটু বড়োভাবে স্থাপিত করতে আমি ভবিষ্যতে বিউ একটি বিউটি পার্লার মানে খুলতে চাই এছাড়াও আমি একটা বিউটি পার্লার না হলেও একটা মানে ট্রেলার টেলার খুলতে চাই যেখানে আমার মতো অনেক মেয়ে থাকবে যারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারে না কিন্তু ওখানে এসে কাজটা করতে পারবে এবং নিজেদের হাত খরচা অন্তত বের করতে পারবে এবং স্বনির্ভর হতে পারবে